যেহেতু আমি শহরের বাড়িতে থাকি তাই ফ্ল্যাটের মধ্যে থাকতে হয় তাই আমি সেলাই সম্বন্ধে তেমন কিছু জানি না সেখানকার যে আশেপাশের লোকজনরা আছে তারাও সেলাই সম্বন্ধে এমন কিছু জানে না কারণ তাদের এইসব সম্বন্ধে জানার দরকার হয় না তারা বিভিন্ন কলেজ কাউন্টারে যুক্ত থাকে তাদের সেলাই করার সময়ও থাকে না সেরকম আমিও সেলাই সম্বন্ধে তেমন কিছু জানতাম না আর জানিও না এখন কিন্তু আমি একবার আমার পরিবারের সাথে সময় কাটানোর জন্য গ্রামের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম যখন ছুটি ছিল পরীক্ষার পরে তখন গিয়েছিলাম সেখানে তো সেখানে গিয়ে আমি দেখি গ্রামের সব লোকজনরা সেলাইয়ের কাজ করে তারা সুন্দর সুন্দর সুন্দর পোশাক বানায় সেলাই করে আমার সেগুলো দেখে খুব সুন্দর লাগে আমি ওগুলো খুব মন দিয়ে দেখি সেগুলো দেখে আমার খুব আগ্রহ বাড়ে যদি আমিও সেই কাজটা করতে পারতাম তাহলে খুব ভালো হতো তো একদিন আমি আমার এক বৌদি আমাকে বলল যে তুমি যদি কাজটা করতে কত উপার্জন করতে পারতে তোমার অনেক টাকাও ইনকাম করতে পারতে তা আমি বৌদির কথা শুনে আমিও কাজটা করতে থাকি এবং প্রথম প্রথম যখন করতাম তখন আমার একটু একটু ভুল হতো কিন্তু কিছুদিন কাজ করার পর আস্তে আস্তে আমি খুব ভালোই কাজটা পোশাক বানাতে থাকি সবাই আমার প্রশংসাও করে পোশাকগুলো দেখে তারা বলে পোশাকগুলো খুব ভালো হয়েছে এটাও খুব সুন্দর হয়েছে আমি ওখানে যে কদিন ছিলাম সে কদিন আমি কাজটা করি তারপর আমার বৌদি আমাকে বলল ওখানে যেমন কাজটা করছ যদি তুমি শহরের বাড়িতে মাল নিয়ে গিয়ে কাজ করো তাহলেও তোমার উপার্জন করতে পারতে আমার বৌদির কথা শুনে শহরেও কাজটা করা শুরু করলাম সেখানে আমি যে পোশাকটা তৈরি করি তার নকশা এবং প্যাটার্ন যেভাবে নির্বাচন করি সেটা হলো বিভিন্ন ডিজাইন থেকে নকশা দেখি দেখে পোশাক তৈরি করি বা ফোনে ইউটিউবে ফেসবুকে যে নকশা দেখায় সেখান থেকেও আমি নকশা তুলে পোশাক তৈরি করি পোশাক বানাই আবার ইউটিউবেও বিভিন্ন রকমের সেলাইয়ের নকশা দেখায় সেখান থেকেও আমি নকশা দেখে বিভিন্ন রকমের পোশাক তৈরি করি আমাকে যে কোম্পানিতে সাহায্য করে সেটা হলো অনলাইন সেলাইয়ের থেকে বিভিন্ন রকম সেলাইয়ের নকশা দেখিয়ে দেখে আমি অনেক সাহায্যও পাই আমি এছাড়াও আমার বন্ধুরা আর কাস্টমাররাও আছেই আমার গ্রাহকরাও তো আছেই তারা তো আমাকে প্রতিদিন সাহায্য করে আমার ধারণা এবং সৃজনশীলতার উৎস হলো আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস নিয়ে নকশা তৈরি করি সেখান থেকেই বিভিন্ন পোশাক বানাই অনুপ্রেরণার জন্য আমার যে প্রিয় ব্র্যান্ড বা অনলাইন উৎস আছে সেটা হলো একটা ছোট অনলাইন যা এখানে আমি জিনিসগুলো দিই এছাড়াও আমি পাইকারি জিনিসগুলো বিক্রি করি আমার কাস্টমার এসে নিয়ে যায় এটাই হলো আমার উৎস বিক্রি করার